কৃষির জন্য জলের উৎস হলো পুকুর বা মটর পাম্প আরও কিছু গ্রামে বৃষ্টির জলকেও সংরক্ষণ করা হয় ডোবাতে সেটাও চাষের কাজে ব্যবহার করা হয় চাহিদা ছাড়া অবিচ্ছিন্ন জল সরবরাহ একমাত্র মটর পাম্প দিয়েই হয় যেটা মাটির নিচ থেকে জল তুলে চাষবাসে ব্যবহার করা হয় যখন প্রচন্ড গরম পড়ে বা খরা হয় তখন এই মটর পাম্পটি যেটা চাষের জমি বাঁচিয়ে রাখতে সাহায্য করে জমিতে সেচ করা আবশ্যিক জমিতে সেচ করা না হলে জমি তৈরি না করলে রোপন করাই সম্ভব নয় রোপন না রোপনের জন্য সেচ করাটা আবশ্যিক যখন যতক্ষণ না জমি সেচ করা হবে ততক্ষণ আপনি রোপনও করা যাবে না এবং ফসল তো হবেই না